আসুন আমাদের অনুপ্রেরণা চাষ করি আমরা বার্ধক্য এবং উক্ত সম্পর্কে আমাদের আলোচনা থেকে দেখেছি যে এই জিনিসগুলিকে ভীতকর করে তোলে এমন একটি প্রধান কারণ হল এর অত্যাচার এর অত্যাচার কারণ আমরা যেখানে একটি বাস্তব এর ধারণা করি একটি বার্ধক্য এবং আমরা তা করি না এটা চাই আমরা একটি বাস্তব কল্পনা করি যা মৃত্যুর সময় অস্তিত্বহীনতার দ্বারা সম্মুখীন হয় এবং আমরা এটিও চাই না সারাদিন ধরে আমরা আমর অত্যাচার প্রভাবে আছি কারণ আমরা যে জিনিসগুলি আমাদের কাছে চাই এবং যা আমরা দূর চাই না তা পাওয়া যায় না অভিকরণের সংগ্রামে আছি আমাদের জীবনের সত্যকারের শান্তি নেই সত্যিকারের ভারসাম্য নেই কারণ আমরা সর্বদা এই সামলা রক্ষা করার চেষ্টা করেছি এবং এটি যা চাই তা দেওয়ার চেষ্টা করেছি আমরা কখনো প্রশ্ন করা বন্ধ করিনি যে এই আমি যা আমরা এতো যদি একটি আমাদের বৃত্তামান বলে মনে হয় এমনভাবে বৃত্তামান থাকে এটি বেশ বাস্তব কিছু বলে মনে হচ্ছে কারণ এবং অবস্থা অংশ লেভেল থেকে স্বাধীন মনে হচ্ছে চেষ্টা করেই এবং খুঁজে পাই যে আমরা আমাকে এতো হয় যখন আমরা পুরো মহা বিশ্বাস জুড়ে চেক আমি আমার ভিতর চেক করি শরীরের এবং এর সেই জিনিসটিকে খুঁজে যা আমি এটি আমাদের এড়িয়ে যায় এবং আমরা গেল